আমার মামার জুতো এবং কাপড়ের ব্যবসা আছে সেই ব্যবসা করতে করতে মামা আমাদের জন্য কিছুটা ফাঁকা সময় বের করে একদিন মামা আমাদেরকে পিকনিকে নিয়ে গিয়েছিল নামক একটা জায়গাতে ড্যাম আছে সেখানে নিয়ে গিয়েছিল আমরা মোটামুটি দশ থেকে বারো জন ছিলাম আমরা খুব মজা করে সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে অনেক বড় ড্যাম আছে ওখানে একটা ছোট মোটো ব্রিজ আছে তারপর ওখানে গিয়ে দেখলাম জলটাতেও অনেক বড় বড় শ্যাওলা আরও অনেক ধরনের মাছ ছিল আমরা সেই জলে স্নান করলাম স্নান করে উঠে আমাদের কিছুজন মিলে আমাদের বিরিয়ানি বানিয়েছিল সেই বিরিয়ানি খেয়ে আমরা খুব মজা করলাম মজা করার পর এইদিকে ওইদিকে ঘুরলাম সেখানে দেখলাম অনেক ধরনের মানুষকে দেখলাম সেখানে অনেক ধরনের আশেপাশে খোলা জায়গাতে বাগান মানে বাগান ছিল ফুলের বাগান সেই চাষ করা হয়েছিল সেইগুলো দেখে নিয়ে কিছু কিছু অনেক ধরনের সবজিপাতি দেখলাম তারপর দেখার পর বিকেল হল বিকেল বেলায়ে আমরা রিটার্ন করে চলে এলাম